আমার স্বপ্নের জায়গা হচ্ছে কাশ্মীর আমি সব সময় আমি আমার নাতিপুতি আরও কত ভাইবোনের বলতাম যে চল না একদিন কাশ্মীরে আমাকে নিয়ে যাবি সবাই বললো ঠিক আছে চলো হ্যাঁ একদিন নিয়ে যাবো আমি খুব খুশি হলাম বললাম যে আমি কাশ্মীরে যাবো আমার খুব আনন্দ হচ্ছে আমার ভাই বললো যে বোন এ তুই কী করবি আমি বললাম কাশ্মীরে গিয়ে আমি সুন্দর সুন্দর ছবি তোুলবো কাশ্মীরে কি সুন্দর বরফ পড়ছে কাশ্মীরে কত সুন্দর ফলের গাছ আছে ওখানে গিয়ে আমি ছবি তুলবো খুব মজা করবো আনন্দ করবো কারণ ওইটা আমার স্বপ্নের জায়গা আমাকে কবে নিয়ে যাবি এখন থেকে আমার খুব আনন্দ হচ্ছে আমি ওখানেই যাব গিয়ে খুব মজা করবো খুব সুন্দর সুন্দর ছবি তুলবো তুলে সেসব সব সময় আমি দেখবো